হ্যাঁ আমার স্কুলে প্রথম থেকেই লাইব্রেরি আছে আমার ছোটোবেলা থেকেই আমার স্কুলের সাবজেক্ট ইতিহাস ভূগোল বাংলা ইংরেজি এবং তার সাথে সাথে অনেক ছড়া ছবির বই এবং অনেক জেনারেল নলেজের বইও আমরা পড়ে থাকি এবং বড় হওয়ার সাথে সাথেও আমরা অনেক রকম বিভিন্ন ধরনের গল্পের বই এবং রবীন্দ্রনাথের লেখা ছোটো গল্প এই ধরনের বই পড়তে আমার খুবই ভালো লাগত এবং আরও ধরুন আঁকার বই এই সব বইও আমরা স্টাডি করেছি তাছাড়াও লাইব্রেরি থেকে আমরা আরও অনেক মজার গল্পের বই নিতাম পড়ার জন্য এবং আমাদের গল্পের বইগুলির মধ্যে সত্যজিৎ রায়ের লেখা পথের পাঁচালী আম আঁটির ভেঁপু এই সব বইগুলি থাকত এবং তাছাড়াও আমি অনেক কবির জীবনী জীবনী বইগুলি নিয়েও পড়াশোনা করেছি ছোটোবেলায় মাইকেল মধুসূদনের জীবনী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী এইসব বই নিয়েও পড়াশোনা করেছি